আধুনিক বিশ্বে বাংলা ভাষা কিন্তু অনেক রকম চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষাতেই কথা বলে থাকি কিন্তু যখন অন্য দেশের মানুষ আমাদের দেশে আসে তখন তারা কিন্তু তাদের ভাষাটা ছেড়ে কিন্তু আমাদের বাংলা ভাষাটা বলতে পারে না কিন্তু আমাদের বাংলা ভাষাতেই কিন্তু যে কোনো ইতিহাস বই যে কোনো কিন্তু সব কিছু কিন্তু বাংলা ভাষাতে লেখা হয়ে থাকে তবুও কিন্তু এখনকার যুগে কিন্তু তবুও অন্য দেশের মানুষরা কিন্তু আমাদের বাংলা ভাষা বলতে পারে না কিন্তু আমরা তাদের ভাষা কিন্তু সহজেই বলতে পারি এক্ষেত্রে কিন্তু একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীনের পরিচয় সব সময় বাংলা ভাষা